হ্যালো কেমন আছিস তারপরে কোনও খবর নেই ফোন নেই কত দিন দেখা নেই সবাই ভালো আছে তো বাচ্চাটা ভালো আছে তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সবাই মোটামুটি ভালো আছে তারপরে বল খবর কী সামনের সপ্তাহে তো তোর জন্মদিন

আমাদেরকে নেমন্তন্ন করবি তো না করলেও আমরা যাবো হুম হ্যাঁ ভাইয়া আসলে বলবি যে জন্মদিনে আমরা যাচ্ছি আমরা যাবো ডাকলেও যাবো না ডাকলেও যাবো হুম না ওই জন্যেই তো আমি এই দু দিন ধরেই ভাবছি যে তোর সাথে ফোন করবো কথা বলবো তোর জন্মদিন এসে গেছে কয়েকদিন হয়ে গেল অনেকদিন হয়ে গেল কথা বলা হয়নি খোঁজখবর নেওয়া হয়নি ঠিক আছে তাহলে ভালো থাকিস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ না না না না না যাবো তো হ্যাঁ জন্মদিনে অবশ্যই আসছি আমি এবং আমরা সবাই মিলেই আসছি